হ্যাঁ আমার বাড়িতে আমার একটা দাদা আছে আর একটা আমার ছোটো বোন আছে আমার বোনের চেয়ে আমি আলাদা না হলেও কিন্তু আমার দাদার চেয়ে আমি সম্পূর্ণ আলাদা কারণ আমার দাদা খুবই শান্ত শিষ্ট সহজ সরল আমার দাদা কোনো কাজ করার সময় কাজটা ভেবেচিন্তে কাজ করে এবং অতটাও বাইরে বেরোয় না আর আমি সবসময়ই চঞ্চল সবসময়ই বাইরে ঘুরে বেড়াতে ভালোবাসি তাই তাই আমি আমার দাদার চেয়ে সম্পূর্ণ আলাদাভাবেই মনে করি